হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ জয়দুর্গা ট্যুরিজম হ্যাঁ আচ্ছা আচ্ছা কবে বলুন গত পরশু যাবেন কত দিনের জন্য সাত দিনের জন্য কতজন আছেন আপনারা চার জনের আচ্ছা আচ্ছা তো আপনারা কি আমাদের দেখুন বিভিন্ন রকমের প্যাকেজ থাকে নর্মাল প্যাকেজ ডিলাক্স প্যাকেজ সুপার ডিলাক্স প্যাকেজ তো কি রকম প্যাকেজ আপনারা নিতে ইচ্ছুক আচ্ছা আমি আপনাদের সহজে বুঝিয়ে দিচ্ছি দেখুন সুপার ডিলাক্স প্যাকেজ যেটা হচ্ছে আপনাদেরকে নামখানা থেকে গাড়ি পিকআপ করবে নামখানা থেকে গাড়িতে পিকআপ করে গোসাবা নিয়ে আসবে গোসাবা থেকে আপনারা নৌকায় করে মাঝে যাবেন সুন্দর বনের মাঝ নদীতে সেখানে লঞ্চে উঠবেন লঞ্চে আপনারা তিন বেলা খাবার পাবেন সকালে জলখাবার তার পরে চা পাবেন দুপুরে খাওয়ার পাবেন যেখানে ভাত পাবেন মাছ পাবেন মাংস পাবেন ভাজাভুজি পাবেন তরকারি পাবেন ডাল পাবেন চাটনি পাঁপড় মিষ্টি দিয়ে বিকেলবেলা আবার বিভিন্ন রকমের খাবার পাবেন ছোটখাটো যেমন আমুদি মাছ ভাজা পাবেন টাকরা ফ্রাই পাবেন বা ওখানকার মাছ ভাজা পাবেন মাছের বড়ার ডিম পাবেন অনেক চা পাবেন এই সকল পাবেন আবার রাতেরবেলায় লুচি তরকারি মিষ্টি পায়েস কেউ যদি লুচি না খেয়ে ভাত রুটি খেতে চায় তো সেগুলোও অ্যাভেলেবল আছে এগুলো হচ্ছে আমার সুপার ডিলাক্স প্যাকেজ এ ছাড়াও এই লঞ্চের মধ্যেও আপনারা রুম পাবেন এসি রুম আছে নন এসি রুম আছে এসি রুমের ভাড়া হল সুপার ডিলাক্সে ষোলশো টাকা আর নন এসির ভাড়া হল আপনার নশো টাকা এটা হয়ে গেল সুপার ডিলাক্স সুপার ডিলাক্সে বুঝতে পারলেন আচ্ছা আপনারা হ্যাঁ আপনারা কতজন বললেন চারজন বললেন তো হ্যাঁ তো চারজনে আপনারা সা তদিনের তো তার মধ্যে বাচ্চা কতগুলো আছে এই চারজনের মধ্যে দুটো বাচ্চা দুটো অ্যাডাল্ট দুটো বাচ্চা দুটো আপনার পড়ে যাবে বাচ্চাদের ধরুন মাথাপিছু পার ডে আপনার ষোলশো টাকা করে আর আপনাদের যেহেতু আপনারা স্বামী স্ত্রী দুজন আছেন অ্যাডাল্ট আপনাদের দুজনের পড়বে পার ডে বাইশশো টাকা করে মানে সমস্ত কিছু নিয়ে যেটা বললাম ওই নামখানা থেকে গাড়িতে করে নিয়ে আসাআসি সমস্ত কিছু নিয়ে আপনার পড়বে ঘোরার অনেক কিছু আছে আপনি লঞ্চের মধ্যে ঘুরতে পারবেন সুন্দরবনের জঙ্গল দেখতে পারবেন ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পারবেন গোসাবার যে লোকাল ওখানে বাঘ দেখতে শুনতে পাচ্ছেন হ্যাঁ তো আপনাদের ওখানে পার্ক আছে একটা যে পার্কে আপনারা যেতে পারবেন এ ছাড়া বাঘ হরিণ দেখার আছে গোসাবা যে অঞ্চল আছে সেই অঞ্চলের লোকাল জায়গাটা দেখতে পাবে বাচ্চাদের ওই পার্কের মধ্যে আপনারা আছে দোলনা আছে সিঁড়ি আছে ঢেঁকি আছে এই সমস্ত কিছু আছে বাচ্চারা তো পশুপাখি দেখতে পেলে বেশি ভালোবাসবে হ্যাঁ ওটা আমাদের লঞ্চের মধ্যে বন্দোবস্ত থাকে বাচ্চাদের জন্য ওগুলো থাকে ছোট ছোট ব্যাট বল আপনার ক্যারাম বোর্ড লুডো এই সমস্ত কিছু লঞ্চের মধ্যে আপনারা পাবেন জলটল সমস্ত কিছু সুপার ডিলাক্স প্যাকেজ নিলে সমস্ত কিছু আপনি ওটার মধ্যে পাবেন আরে আপনারা আসবেন আর নিজেদের জামাকাপড় নিয়ে এলেই হবে বাকি সমস্ত কিছু আমার এজেন্সির তরফ থেকে প্রোভাইড করা হবে ঠিক আছে আর জানাবেন